পশ্চিমবঙ্গের প্রধান ভাষা এবং আমাদের মাতৃভাষা হল বাংলা ভাষা বাংলা ভাষা পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে অথবা অন্য দেশে সেইরকম প্রচলন নেই তাই বাংলাভাষীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের আজকালকার দৈনন্দিন জীবনের স্কুল কলেজ ইত্যাদির ফর্মে বাংলার প্রচলন নেই ইংলিশেই শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে হয় এবারে বাংলার থেকে ইংলিশে তুলনামূলক একটু কঠিন হয়ে যায় বা বোঝা এবং এই জন্যই এইরকম এ ছাড়াও আরও অনেক কয়েকটি কারণ আছে যেগুলোর জন্য বাং বাঙালী ভাষাদের বাংলা ভাষীদের কিছু না কিছু সমস্যায় সম্মুখীন হতেই হয়